প্রত্যেক মানুষের মাতৃভূমির প্রতি একটা আলাদাই টান রয়েছে থাকে আমারও একটি টান আমারও টান রয়ে গিয়েছে সেখানে যেহেতু আমার গ্রামের বাড়িতে আমি আর এখন থাকি না সেখানে কিন্তু সেখানে যাওয়ার যে একটা টান সেটা রয়ে গিয়েছে কাজের ফাকে যখনই ফাঁকা হই সেখানে যাওয়ার একটা যে আনন্দ সে আনন্দটাই একটা আলাদা ধরনের যেটা সব সব আনন্দের থেকে সবথেকে আলাদা এখনও মনে হয় যে সব কিছু কাজ ছেড়ে ওখানে গিয়ে থাকি ওখানে মা বাবার ভালোবাসা সবকিছু টান কিন্তু আবার সেই শৈশব যে ছোটোবেলার সময় বিভিন্ন ধরনের খেলাধুলা গ্রামের বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া সবকিছু মনে পড়ে সেখানে যে একটা সেখানে যেতে ইচ্ছা চাইলেও এখন আর পারিনা কিন্তু ইচ্ছে হয় যে সময় হলেও সেখানে গিয়ে যাই কিছু সময় কাটিয়ে আসি কিন্তু সেখানে যে শৈশবে কাটানো প্রত্যেকটি মুহুর্ত একবার করে আবার মানে পুরো আগের যে ঘটনাগুলো ঘুরে আবার দেখি নিজের যেতে আগের পুরনো ঘটনাগুলো আবার রিমাইন্ড করি